হ্যাঁ কে বলছেন হ্যাঁ বলুন হ্যাঁ অবশ্যই দিতে পারব আপনার ঠিকানা বলুন আর নাম বলুন আর কবে লাগবে সেটা বলুন আপনার নামটা বলুন আচ্ছা ঠিক আছে আর কবে মালটা লাগবে আপনার ছ তারিখে কটার আগে মালটা আপনাকে ডেলিভারি দিতে হবে হ্যাঁ দশটার মধ্যে অবশ্যই ডেলিভারি করে দেব সেটা চাপ নেই আপনি নিশ্চিন্ত থাকে পারেন এখন তো দুশো চল্লিশ টাকা করে কেজি চলছে আপনি পঞ্চাশ কেজি নেবেন বললেন তাই তো তাহলে আপনার হচ্ছে ওই মার্কেটের রেটের থেকে আপনাকে একটু কম ডিসকাউন্টেই দেব দশ থেকে কুড়ি পার্সেন্ট আরও এক্সট্রা ডিসকাউন্ট দিয়ে দেব আপনাকে পঞ্চাশ কেজির দাম তো মার পঞ্চাশ কেজির দাম বাজার দর অনুযায়ী এখন বারো হাজার টাকা আসছে তার থেকে ডিসকাউন্ট দিয়ে দেব আপনাকে হ্যাঁ আপনি কিছু আপনি কিছু অ্যাডভান্স আমাদের পাঠিয়ে দিন সেই মতো আপনাকে করে দেব এখন তিন থেকে চার হাজার টাকা পাঠান না তাহলেই হয়ে যাবে অনলাইন পেমেন্ট করে দেবেন কিংবা আপনি এসে নিজে এসে দেখে যেতে পারেন আমার চিকেন শপ অবশ্যই দেখে গেলে ভালোই হতো আপনি দেখতে পারতেন যেহেতু চিকেনের কোয়ালিটি কীরকম অবশ্যই দেখতে পেতেন হ্যাঁ আপনি নিশ্চিন্ত থাকতে পারেন অবশ্যই ভালো আপনি ঠিকই শুনেছেন আপনি নিজে এসে দেখে যেতে পারেন যে এখানে চিকেন কতটা কতটা কোয়ালিটি ভালো পরিমাণ রয়েছে অবশ্যই ভালো কোয়ালিটি দেব আপনি বিশ্বাস করে নিতে পারেন আপনি আপনি যদি বলেন যে এসে নিয়ে যাবেন তাহলে আপনার অবশ্যই পার্সোনাল ব্যাপার কিন্তু যদি বলেন আমাদের পাঠাতে হবে তখন আমার গাড়ি ভাড়াটা একটু এক্সট্রা লাগবে তাছাড়া আর কিছু নয় শুধু গাড়ির ভাড়াটা তেল চার্জটা একটু লাগবে হ্যাঁ হ্যাঁ আমার নিজের গাড়ি আছে আমি ড্রাইভার কে দিয়ে অবশ্যই পাঠিয়ে দেব ঠিক সময়ে হ্যাঁ আশেপাশের প্রত্যেকটা গ্রামেই আমি চিকেন সাপ্লাই করি

হ্যাঁ হ্যাঁ হ্যাঁ ওখানেও আমি মাল ডেলিভারি দিই আমার কাছ থেকে অনেক মালই যায় ওখানে আপনি তাদের হচ্ছে কনট্যাক্ট নাম্বারটা আমাকে দিয়ে দেবেন অবশ্যই কিংবা তাকে আমার কনট্যাক্ট নাম্বারটা দিয়ে কল করতে বলবেন তার সঙ্গে আমি যোগাযোগ করে নেব অবশই সেখানে মাল পৌঁছে দেব হ্যাঁ হ্যাঁ সেন্ড করে দিন আর হচ্ছে দামের ব্যাপারে চিন্তা করতে হবে না দাম অবশ্যই ন্যায্য মূল্যেই পাবেন অতিরিক্ত যাবে না কোনও টাকা হ্যাঁ ধন্যবাদ